আমি বিদ্যুতের সম্পর্কে সচেতন কেননা আমাদের এইদিকে বহুত মানুষ কারেন্টে পড়ে মারা গেছে তার জন্য অনেক অনেক মানুষ যেমন বৃষ্টি পড়ে বৃষ্টিতে অনেক পোস্টার দিয়ে তার ছিঁড়ে পড়ে তখন সেই বিদ্যুতে তখন অনেক মানুষের গায়ে হাতে পড়ে সে তার কারণে অনেক মানুষ মারা যায় কেউ হাফ মার্ডার তার জন্য আমাদের যেমন ধরুন আমাদের বাড়িতে হিটার হিটার থাকলে রান্না করার জন্য যেমন হিটারে তার ছিঁড়ে পড়ে মানুষ মারা যায় সেই কারণে বিদ্যুৎটা কারেন্টে যখন বিদ্যুৎ চমকায় তখন অনেক অনেক পোস্টার বিদ্যুৎটা পড়ে তার জন্য অনেক অনেক মানুষ মারা যায় সেই জন্য আমাদের সচেতন থাকা উচিত কেননা